হ্যালো হ্যাঁ ভালো আছি বলো তুমি কেমন আছ হ্যাঁ আমিও ভাবছিলাম যে একটা টিভির দরকার তো কীরকম টিভি এখন তো সবাই এলসিডি টিভি নিচ্ছে তো আমাদেরও একটা এলসিডি টিভি নাও না হ্যাঁ দেওয়াল এবার কীরকম কোন কোম্পানি হ্যাঁ এবার দোকানে গিয়ে সেটা দেখতে হবে যে কোন কোম্পানিটা কোন ব্র্যান্ডটা ভাল কত দামের মধ্যে পড়ছে সেরকম দেখতে হবে তো আমার ইচ্ছা কিন্তু এলসিডি নিলে তো একটু ভাল দেখে নেওয়াই ভাল কেন না আবার দু দিন পর সেটা খারাপ হয়ে যাবে তখন আবার সারাতে হবে তখন তো প্রবলেম হবে তার থেকে একটা ভাল দেখেই নিতে হবে ভালো কোম্পানি দেখে ভালো দামের মধ্যেই নিতে হবে মানে মাঝামাঝি দামের মধ্যে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বড় বড় দেওয়ালে বড় স্ক্রিনের টিভি থাকবে সেটাই ভাল লাগবে দেখতে

হ্যাঁ ঠিক বলেছিস আমার সেই বন্ধুটা সেদিনে নিয়েছিল বলছিল ঠিক আছে আমি তাকে জিজ্ঞাসা করব যে কীরকম কী মানে কীরকম কী টেকসই হচ্ছে কীরকম কী চলছে টিভিটা জিজ্ঞাসা করব তাকে হ্যাঁ হ্যাঁ কোম্পানি থেকে নিলে সেটার সুবিধা আছে আর দোকান থেকে নিলে তো তারা দোকানে তো তারা ডুপ্লিকেট মালও দিতে পারে তো কোম্পানি থেকে নিলে ডাইরেক্ট কোম্পানির সুবিধা একটা আছেই তো

হ্যাঁ হ্যাঁ মেদিনীপুরেই যাব মেদিনীপুর গেলেই মেদিনীপুর গিয়ে দেখি না তারপর না হয় খড়্গপুর থেকে খড়্গপুর যাব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা একদিন তাহলে যাব চল ঠিক আছে তাহলে এখন রাখি হ্যাঁ রাখছি ভালো থাকবি